ড্রয়িং যে কোনও একটা লাইন ড্রয়িং হয় বেশিরভাগ আর শেডেরও হয় তার পেন্টিং মানে তার মধ্যে যে আঁকাটা হল সাধারণত ড্রয়িং মোনো কালার হয় আর পেন্টিং মাল্টিকালার হয় আর ড্রয়িং হচ্ছে সরু পেন দিয়ে হয় বা সরু পেন্সিল দিয়ে হয় পেন্টিংটা ব্রাশ এবং পেন্ট ব্যবহার করে হয়